আমি লাইব্রেরিতে গিয়েছি লাইব্রেরি বিভিন্ন রকমের রকমের আছে বাড়িতে আছে বিভিন্ন জায়গার আছে লাইব্রেরিতে আমার বাড়িতেও লাইব্রেরি আছে সেখানে প্রচুর পরিমাণে বই পাওয়া যায় বই বিভিন্ন গল্পের বই নাটকের বই ওই পাওয়া যায় লাইব্রেরি একটা নির্জন জায়গা সেখানে বসে পড়াশুনো করা যায় এমনও লাইব্রেরি আছে সেখানে শিক্ষকমশাইরাও থাকে সেখানে নির্জন জায়গায় মাস্টাররা সেখানে পড়াশুনো বা বইপত্র রাখে লাইব্রেরিতে আপনার বাড়িতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার লাইব্রেরি আছে সেখানেও আমি গিয়েছি গিয়ে দেখে লাইব্রেরিতে আমি বই কেনাকাটাও করেছি প্রচুর বই গল্পের বই নাটকের বই সেখানে দেখতেও আমার লাইব্রেরি আমার ভালো লাগে লাইব্রেরিতে গিয়ে কত রকম কত বিভিন্ন নাটক গল্পের বই আমার পড়েছি দেখেছি লাইব্রেরি একরকম এককথায় বলতে গেলে আমাদের নিরিবিলি নির্জন জায়গা সেখানে বসে পড়াশুনো করতে হয় হাটে বাজারেও লাইব্রেরি আছে বইপত্র পাওয়া যায় লাইব্রেরির সম্পর্কে আমি অনেক ধারণা অনেক জল্পনা কল্পনা সেখানে করতে পারি বই পড়তে বইও পড়তে পারি গল্প নাটক সেখানে বিভিন্ন রকমের বই আমরা কেনাকাটা করতে পারি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইব্রেরি দেখতে পাওয়া যায় লাইব্রেরি সম্পর্কে আমাদের আমার কিছু ধারণা কিছু অভিজ্ঞতাও সেখানে দেখেছি